আমি আমার জীবনে মহাভারত পড়েছিলাম মহাভারতের যে ছোট্ট অংশ শ্রীমদ্ ভাগবত গীতা ওই গীতার শ্রীকৃষ্ণের কিছু বাণী পড়েছিলাম তো হ্যাঁ এর থেকে সত্যিই নতুন অনেক জিনিসের সন্ধান পাওয়া যায় শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলে গিয়েছেন তার মধ্যে থেকে অনেক কটা জিনিস আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ খুবই কাজে লাগে যেমন কি শ্রীকৃষ্ণ অনেক অনেক স্থানে মহাভারতে আমরা দেখেছি কি অর্জুনকে তার ফাল হিসেবে সেই রথের রথের সারথি হিসেবে কিনে নিয়ে গেছেন সেরকমই শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সারথি হিসেবে আমাদেরকে ওতপ্রোতভাবে সাহায্য করে চলেছে কারণ কী শ্রীকৃষ্ণ এমন একজন তার যে শ্রীমদ্ ভাগবত গীতার যে বাণীগুলো রয়েছে সেগুলো আমাদের প্রতিদিনের যে জীবন কাহিনী প্রতিদিনের যে দৈনন্দিন চিন্তাভাবনা প্রতিদিনের যে দৈনন্দিন একটা বড় হয়ে ওঠা সব কিছুর মধ্যে দিয়ে তাল রয়েছে এই চিন্তা হিসেবে আমার আমার এই ধারণা যে শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভাগবত গীতার কিছু পার্ট সব্বাইকে পড়া দরকার যেটা নিজেদের জীবনে অনেক কাজে লাগবে এতে অনেকেরই সুবিধা হবে নিজেদের জীবন সুসমস্তভাবে সুসমঞ্চভাবে এগিয়ে চলার দিক আমি এখন অবধি কোনও ক্লাবে বই পড়িনি তো ভবিষ্যতে ক্লাবে গিয়ে বই পড়ার ইচ্ছা তো রয়েছে কিন্তু সেভাবে আমার কোনও